প্রাণী সম্প্রদায়ে তরুণরা কৃষিকে এখন জীবিকার বিকল্প হিসেবে ব্যবহার করছে কারণ প্রতিযোগিতামূলক বাজারে চাকরির অবস্থা বড়ই খারাপ তাই তাদের কাছে চাষ কৃষিকার্য ছাড়া রোজগারের দ্বিতীয় বিকল্প কিছু নেই কিন্তু তরুণ সম্প্রদায়ে কৃষিতে কৃষিকাজ করার পদ্ধতি অন্যরকমের তারা চাষ করলেও চাষটা আধুনিক পদ্ধতিতে ব্যবহার করে থাকে আধুনিক যন্ত্রপাতি যেমন ট্রাক্টর পাওয়ার টিলার শ্যালো পাম্প প্রভৃতি যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে তারা নতুন ধরনের ফসলের বীজ ব্যবহার করছে কীটনাশক ব্যবহার করছে এবং বেশি করে ফসল উৎপাদন করে কখন কিভাবে কোন ফসল বেশি উৎপাদন করবে সেটার সম্বন্ধে তারা সিদ্ধান্ত নিচ্ছে